চার লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো বত্ৰিশ তিন লাখ বাইশ হাজার ছয়শো সাত সাত লাখ কুড়ি হাজার দুশো এগারো নয় লাখ পনেরো হাজার সাতশো চুয়াত্তর পাঁচ লাখ বত্ৰিশ হাজার আটশো চৌষট্টি